হ্যাঁ আমি পর্যটকদের সাথে যোগাযোগ করতে পছন্দ করি তার কারণ আছে আমি মনে করি যে পর্যটকদের সঙ্গে যদি যোগাযোগ রাখা যায় তাহলে আমরা অনেক কিছু বাইরের সম্বন্ধে জানতে পারি সব সময় তো সম্ভব হয় না সব জায়গা গিয়ে দেখে আসার বা সেইসব জায়গা সম্বন্ধে সবকিছু জানার পর্যটকদের কাছ থেকে এগুলো আমরা অনায়াসেই জেনে নিতে পারি কোথায় কিরকম কিরকম পরিবেশ কোথায় কিরকম কি হচ্ছে কোথায় কি আছে এগুলি আমরা পর্যটকদের কাছ থেকে জানতে পারি তাদের সাথে যোগাযোগ রাখলে তবেই